আমি যে মোবাইলটা কিনেছি কেনার আগে যে সুযোগ সুবিধাগুলো দেখেছিলাম তার থেকে অনেকটাই কম পেয়েছি যেমন ব্যাটারি দেখেছিলাম ছ হাজার এমএএইচ কিন্তু এখন ব্যাটারি ব্যাক আপ পাওয়া যাচ্ছে না চার চার হাজার থেকে সাড়ে চার হাজার এমএএইচের ব্যাটারির মতো ব্যাক আপ পাওয়া যাচ্ছে ভলিউম সাউন্ড ভলিউমটা অনেকটা কম তাছাড়াও যে ডিসপ্লের ব্যাপার যে ডিসপ্লের লাইট সেই লাইটটা খুবই কম লাগছে তাছাড়াও যে নেটওয়ার্ক নেটওয়ার্ক নেট ক্যাচ করাবার টাওয়ার যেটা বলা হয় যে ক্যাচ করে সেটা খুব কম ক্যাচ করছে যার কারণে মোবাইল ফোনে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে